আমার এখন কোনো জীবিকা নেই কিন্তু আমি এই জীবিকাতে যাওয়ার জন্য বিভিন্ন পথ অবলম্বন করছি আমার ফেভারিট জীবিকা হলো ইঞ্জিনিয়ারিং লাইন তো এই সমস্ত ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার জন্য আমি বেশ কিছু মূলক পদ্ধতি অবলম্বন করছি তার মধ্যে অন্যতম হলো আমি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরি পরীক্ষাতে অংশগ্রহণ করছি ইউটিউব এবং বিভিন্ন কোচিং সেন্টার থেকে পড়াশোনা করছি এবং বিভিন্ন ধরনের বই নিয়ে পড়াশোনা করছি এছাড়াও এসমস্ত দিকে যাওয়ার জন্য আমি খুবই উত্তেজিত অবস্থায় আছি এবং আমি এই সমস্ত জায়গায় যেতেও চাই এবং ইঞ্জিনিয়ারিং লাইনটা আমার খুব ভালো লাগে এই জীবিকাতেই যাব আর এই জীবিকাতে যাওয়ার আমার একটি মাত্রই উদ্দেশ্য হলো আমি ছোটোবেলা থেকেই ইঞ্জিনিয়ারিং লাইনের থেকে ইঞ্জিনিয়ারদেরকেই দেখে এসছি আমি এই সমস্ত লাইনের জন্য ছোটোবেলা থেকেই ভাবতে শুরু করেছিলাম কারণ এই জীবিকাটা আমার খুবই পছন্দের